আমি কিছুদিন আগেই অনলাইন থেকে একটা জামা হ্যাঁ অর্ডার দি জামাটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো জামাটা আসতে সাতদিন বলেছিল কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল চারদিনের মধ্যে তো আমার এই সার্ভিসটা দেখে খুবই ভালো লেগেছিল এবং জামাটা আমি খুলে দেখি জামাটা খুবই সুন্দর ছিল এবং জামার রঙটাও খুবই সুন্দর ছিল জামাটা দেখতেও খুবই সুন্দর ছিল এবং জামাটা পরার পরেও দেখেছি জামাটা পরতে খুব আরাম লেগেছিল এবং জামাটা খুব টেকসই ছিল হ্যাঁ জামাটা অনেকবার কাচার পরেও জামার রঙটা এতটুকুও কিছু মেটে নি জামাটা খুবই ভালো ছিল এবং খুব ভালো একটা মানের জামা দিয়েছিল জামাটা যেরকম দেখতে ভালো ছিল সেরকম মোলায়েমও ছিল আমি আমার ভাইকেও বলেছিলাম যে যদি কখনো জামা কিনিস তখন তাহলে এই জামাটা তুই অর্ডার করে দেখতে পারিস তোর ভালো লাগবে এবং খুব সুন্দর এই জামাটা একটা ভালো জামা তুই পেয়ে থাকবি